একটা কোচের ভূমিকা একটা প্লেয়ারের কাছে অনেক একটা প্লেয়ারকে তৈরি করতে অনেক সময় লাগে একটা কোচের একটা কোচ একটা প্লেয়ারকে ছোটবেলা থেকে কীভাবে তৈরি করবে সেটা একমাত্র কোচই জানে কোচ ছো একটা প্লেয়ারকে ছোটবেলা থেকে তৈরি করতে গেলে তাকে কীভাবে তৈরি করবে কী প্রসেসে যাবে তাকে কী ব্যায়াম করাবে কীভাবে এ করবে সেটা কোচের ভূমিকা অনেক একটা কোচকে বড় যখন লেভেলে যাবে একটা কোচ খেলতে খেলাতে গেলে কে একটা প্লেয়ারকে কীভাবে খেললে বেশি চোট লাগবে না তার সেই প্রসেসে গেলে কীভাবে কোন জায়গায় একটা প্লেয়ারের ভুল হচ্ছে সেই জায়গাটা ধরিয়ে দেওয়া একটা কোচের অংশ একটা প্লেয়ারকে তৈরি করতে গেলে কোচের অনেক ভূমিকা লাগে মাঠে প্লেয়ার খেলতে গেলে কোন পজিশনে কোন পজিশনে বল যাবে কোন পজিশনে কোচ প্লেয়ারকে পাঠাবে হ্যাঁ কোন পজিশনে প্লেয়ার চেঞ্জ করবে কোচ সেটা কোচ খুব ভালো করেই জানে কোচকে একটা প্লেয়ারের তৈরি করতে গেলে তার সব দিক থেকে খেয়াল রাখতে হয় হ্যাঁ অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হয় একটা প্লেয়ারকে কোচের সঙ্গে থাকতে গেলে একটা প্লেয়ার মাঠে কোন জায়গায় খেললে বেশি ট্যাকেলে না গিয়ে চোট না লাগলে সেগুলো কোচ খুব ভালো করেই জানে এইভাবে কোচকে একটা প্লেয়ারেরও উচিত কোচকে সম্মান করা কেন না প্লেয়া কো কোচ অনেক বছর খেলেই তবেই হচ্ছে কি সে একটা প্লেয়ারকে চিনতে পারে বা তাকে তৈরি করতে সুবিধা হয় তার অভিজ্ঞতা অনেক সেই হিসাবেই কোচ অনেক গুরুত্বপূর্ণ